হ্যালো মেয়েদের জন্য অনেক ধরনের কাজ হচ্ছে আপনারা আসুন এসে এখানে কাজ করেন যোগ দেন অনেক ধরনের হাতের কাজ হচ্ছে পশুপালনের

আপনি কি সেলাই জানেন সেলাই সম্বন্ধে সেরকম কিছু অভিজ্ঞতা আছে ও তা ঠিক আছে আপনি চলে আসুন আর আসার সময়ে গ্রামবাসীদের নিয়ে আসুন এই তো আজকে ছাব্বিশ তারিখ আপনি চার দিন পরে আসুন আপনার সেলাই সম্বন্ধে কী কী অভিজ্ঞতা আছে

ও মেশিনে সেলাই ও আচ্ছা ঠিক আছে আপনি চার দিন পরে গ্রামবাসীদের নিয়ে আসেন এখানে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করেন নি কেন আগে গ্রামবাসীদের একবার খোঁজ নিয়ে জানা দরকার ছিলো এসবগুলো ও আপনি চার দিন পরে গ্রামবাসীদের নিয়ে এখানে আসেন আচ্ছা ঠিক আছে